হ্যালো শুক্লা কী করছিস রে যাক সব আর আমাদের খবর সব ঠিকঠাকই কিন্তু দেখ না জলের নিয়ে কী সমস্যা জলটা ঠিকঠাক মতন পাওয়া যাচ্ছে না জলের লাইনের অবস্থা জলের

জলটা ভালো জল হয় না ওই একমাত্র গার্ডেনরিচের জল খাওয়ার জলটা গার্ডেনরিচের জলটা দেয় সেই ভোর চারটের সময় তাও কখন যখো যদি ভোর চারটেতে হয় লাইন দিয়ে দিয়ে অনেক ঝামেলাও হয়ে যায় তো কখনও জলটা পাই কখনও পাই না তার মধ্যেও ঝগড়াঝাঁটি হয় গার্ডেনরিচের জল তো একবারই দিতে আসে না অসুবিধে হয় তো তো তাই জন্য হ্যাঁ হ্যাঁ চিন্তা করতে হবে না এবার থেকে তোর লাইনটা আমি দেবো কোনো অসুবিধা নেই তুই অত টেনশান করিস না তুই অত টেনশান করিস না আমি জল ঠিক সময় মতো ইয়ে করে দেবো আর আমি শোন না আমি লাইন দিয়েই কিন্তু তোকে ফোন করব বুঝেছিস তো ফোন করলে পরেই তুই সঙ্গে সঙ্গে কিছু একটা নিয়ে আসবি নিয়ে এসে তুইও লাইনটা দিয়ে দিবি না হলে পরে কী বলত অত লোক তো ওই ওখান থেকে হয়তো না দেখতে পেলে আর তোর লাইনটা সরিয়ে দিল তার থেকে বরঞ্চ করে এসে লাইনটা দিয়ে দিবি হ্যাঁ বল ও আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে টেনশান করতে হবে না আমি ফোন করলেও চলে আসিস হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে হুম